ছোট বয়সে আঁকা শুরু করার সময় কিছু সাধারণ ভুল করে থাকি যেমন রঙের ভুল ব্যবহার বা আকারের ভুল মানে বাচ্চারা অনেক সময় ভুল জায়গায় ভুল রং ব্যবহার করে থাকে যেমন আকাশের আকাশের রঙ অনেক ক্ষেত্রে সবুজ করে ফেলে এবং গাছের রং অনেক ক্ষেত্রে নীল করে ফেলে সেক্ষেত্রে শিক্ষকের কে বুঝিয়ে দেওয়া উচিৎ কোথায় কোন রং ব্যবহার করা উচিৎ একজন ভালো শিল্পী হতে গেলে চর্চা ও বারবার প্রয়াস করে যাওয়ার প্রয়োজন চর্চা ছাড়া কেউ পুরোপুরি নির্ভুলভাবে কোনো কাজ করে উঠতে পারে না সেক্ষেত্রে সময় ও শ্রম দিয়ে অনুশীলন করলেই আঁকার ক্ষেত্রে দক্ষতা আসবে এবং একজন ভালো শিল্পী হওয়া সম্ভব হবে